প্রতিটা মানুষের প্রয়োজন প্রতিদিন সকালে উঠে ছুটতে যাওয়া নানারকম ব্যায়াম করা যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে আমিও প্রতিদিন সকালে উঠে ছুটতে যাই তারপর নানারকম ব্যায়াম করি আবার বাড়িতে আসি এসে করে আবার বিকেলের সময়ে ছুটতে যাই যখন টাইম ফ্রি থাকি প্রতিটা মানুষেরও সেটা প্রয়োজন যে বিকেলের সময়ে যদি ফাঁকা সময় থাকে তাহলে সেখানে মাঠে গিয়ে নানা রকমের ব্যায়াম করবে অনেক হাঁটবে দৌড়াবে আমি বিকেলে বন্ধুদের সাথে নানারকমের খেলাধুলা করি যেগুলোতে আমাদের শরীরে অনেক উপকারী বিকেলে ছোটার জন্য নানারকমের খেলা আছে যেগুলোতে অনেক শরীরের কাজ করে আমরা যেমন ফুটবল খেলি বিকেলের সময় যেটা শরীরের অনেক ব্যায়ামের কাজ করে অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো